বাংলা ভাষা একটি ইন্দো আর্য ভাষা যা দক্ষিণ এশিয়ায় বাঙালির জাতীয় প্রধান কথ্য ও লেখ্য ভাষা মাতৃভাষীর সংখ্যার বাংলা ইন্দো ইওরোপীয় ভাষা পরিবারের পঞ্চম মোট ব্যবহারকারী সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা ভারতের মোট জনসংখ্যার আট দশমিক শূন্য তিন শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং হিন্দি পরে ভারতে সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা এছাড়া মধ্য প্রাচ্য আমেরিকা ও ইউরোপ উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী অভিবাসী রয়েছে যা সারা বিশ্বে সব মিলিয়ে সাতাশ দশমিক ছয় কোটির অধিক লোক দিন দৈন্য জীবনে বাংলা ব্যবহার করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং ভারতের জাতীয় সঙ্গীত ও স্ত্রোম বাং বাংলাতে রচিত